বাংলা মানুষের অনেকভাবে সাহায্য করে কিন্তু এখন আর বাংলাতে সেরকম কেউ অনার্স করতে চাইছে না সবাই এখন ইংলিশেতে অনার্স করার জন্য উঠে পড়ে লেগেছে এবং ছোটো ছোটো বাচ্চাদের ইংলিশে অনার্সের জন্য তাদেরকে ইংরেজি স্কুলে ভর্তি করা হচ্ছে কিন্তু বাংলা মানুষের প্রথম ভাষা এবং বাংলা ভাষা থিকে মানুষ অনেক কিছু শিকতে পারে ঠিক আছে বাংলা জীবনে একটা নতুন অধ্যায় বাংলা আমাদের মাতৃভাষা মা মা যেমন আমাদের মাতৃভাষা তেমনই বাংলা একটা নতুন শব্দ বাংলা না পৃথিবীতে থাকলে ইংলিশে আমরা যে কোনো জিনিস যখন ট্রানজাকশান করতে যাবো তখন আমাদেরকে বাংলাটাই সবার আগে প্রয়োজন হবে তার জন্য বাংলা মেন এবং বাংলাতে সব কিছু করার জন্য সবাইকে অনুরোধ রাখার জন্য অভিনন্দন করা হচ্ছে এবং সবাই সব কিছু বাংলাতে করার চেষ্টা করবে এবং ইংলিশে করার কোনো দরকার নেই ইংলিশে করা মানে ইংলিশ থেকে সেটাকে তোমাকে বাংলাতে ট্রানজাকশান করতে হবে বাংলা মানুষের নতুন অধ্যায় স্টার্ট করবে এবং বাংলাতে প্রবাহিত করতে হবে